হ্যাঁ আমাদের এখানে কিছু রাজনৈতিক দল আছে তার মধ্যে একজন আছেন যিনি আমাদের গ্রামের প্রধান তিনি খুবই ভালো আমাদের কখন কী অসুবিধা হচ্ছে কখন কী লাগবে না লাগবে সেই সমস্ত ব্যাপারে বাড়িতে বাড়িতে এসে খোঁজ খবর নেয় আমরা সুস্থ আছি কিনা সেই বিষয়েও খোঁজখবর নেয় কেউ ইন্দিরা আবাসের ঘর পেয়েছে কিনা কেউ স্বচ্ছ ভারতের পায়খানা পেয়েছে কিনা সেই সমস্ত ব্যাপারে সবই খোঁজখবর নিয়ে যায় এবং তার দেখাশোনা করেন এবং যারা পেয়েছেন তারাও খুব উপকৃত হয়েছেন কোথাও যদি রাস্তা খারাপ হয়ে যায় সেগুলো তৎক্ষণাত ঠিক করানোর ব্যবস্থা করেন কিংবা কোথাও জল আসছে না সেই ব্যবস্থাও তিনি আমাদের করেন উনি চতুর্দিক থেকে আমাদেরকে সাহায্য করতে সবসময় এগিয়ে আসেন এরকম মানুষ খুবই কম পাওয়া যায় এরকম আগে কখনো দেখিনি এনার মতো এত ভালো মানুষ আমরা ওনাকে এই প্রথম পেলাম উনি আগে যদি দাঁড়াতেন ভোটে তাহলে আমরা আরো উপকার পেতাম